আমার এলাকায় মূলত সারা বছর বিভিন্নমূলক হাওয়ায় বিভিন্ন রকম ফসলের চাষবাস হয় আমাদের এখানে যেমন গ্রীষ্মকালেও চাষ হয় তেমনি বর্ষাকালেও হয় তেমনি শীতকালেও হয় এবং বসন্তকালেও হয় গ্রীষ্মকাল বলতে ওই জুন যাগো ওই জুন জুলাই আগস্ট এই মাসগুলোর মধ্যে প্রখর তাপমাত্রার মধ্যে যে সকল ফলগুলি আমাদের চাষ হয় তার মধ্যে আম কাঁঠাল লিচু সবেদা আরও এই ধরনের ফল চাষ হয় আর সবজির কথা বলতে গেলে প্রধান তো আলু কাঁচা লঙ্কা ঝিঙে এই সব চাষ হয় এরপরেই চলে আসা যায় বর্ষাকাল এই বর্ষাকালে ওই সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির মধ্যে যে সবজিগুলি চাষ হয় তার মধ্যে আছে ঢ্যাঁড়স ঝিঙা করলা লাউ এই সকল খাবার আর ফলের মধ্যে জাম কামরাঙা পেয়ারা এই ধরনের ফলের চাষ হয় এরপর শীতকালে আসে শীতকালীন সবজি আলু ফুলকপি বাঁধাকপি মুলো গাজর এই ধরনের ফসল আর ফলের মধ্যে পেঁপে কলা লেবু আম এই সকল খাবার এরপর আসে বসন্তকাল ওই সময়টা মার্চ কে মে মাসের মধ্যে আবহাওয়া থাকে মাঝারি গরম মাঝারি ঠান্ডা এই সময় সবজির মধ্যে চাষ হয় টমেটো বেগুন লঙ্কা সিম আর ফলের মধ্যে চাষ হয় ফসলের মধ্যে চাষ হয় ধান পাট গম আর ফলের মধ্যে হয় পেঁপে কলা আম পেয়ারা ইত্যাদি ইত্যাদি ফসলের জন্য উপযুক্ত আবহাওয়া যে জিনিসগুলির ওপর নির্ভর করে তা হলো তাপমাত্রা বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন রকম তাপমাত্রা প্রয়োজন হয় কিছু ফসল শীতকালে ভালো হয় আবার কিছু গ্রীষ্মকালে ভালো বৃষ্টিপাত বৃষ্টিপাতও অনেকটা প্রভাব রাখে ফসলের ওপর অনেক ফসল বেশি বৃষ্টিপাতে ভালো হয় অনেক ফসল কম বৃষ্টিপাতে ভালো হয় আর্দ্রতা আর্দ্রতাও অনেকটা নির্ভর করে কৃষিকাজের ওপর সূর্যের আলো অনেক গাছ আছে সূর্যের আলোয় ভালো জন্মায় অনেক গাছ আছে আমাদেরকে সূর্যের আলো থেকে দূরে রাখতে হয় আমাদের এলাকার আবহাওয়া ফসলের জন্য উপযুক্ত তাই আমরা সারা বছরই কোনো না কোনো রকম ফল পাই